জলপাইগুড়ির কোনো প্রধান শিল্প নেই না থাকায় প্রধান শিল্প না থাকায় জলপাইগুড়িতে হচ্ছে কৃষিকাজটাই প্রধান শিল্প হিসাবে ধরি আমরা এছাড়াস শিল্প বলতে ছোটো ছোটো শিল্প থাকে যেমন হচ্ছে ছোটো বিস্কুট ফ্যাক্টরি আছে চকলেট ফ্যাক্টরি আছে কিছু চা ফ্যাক্টরি আছে আর আরও অন্যান্য ছোটো ছোটো ফ্যাক্টরি আছে এসবই বেতের ঝুড়ি হ্যাঁ ঝুড়ি আছে কৃষিবিত্তিক শিল্প আছে আর পশমি পশমি পোশাক উৎপাদনে এগুলা ছোটো ছোটো কারখানা আছে